আমার প্রিয় বই বা সিনেমা অনেক কিছু রয়েছে যেমন আই লাভ ইউ সিনেমাটা খুব ভালো লাগে প্রেমের কাহিনি ওই সিনেমাটাও খুব ভালো লাগে এছাড়া আমাদের একটা টিভি শো রয়েছে টিভি শো টার মধ্যে রয়েছে মিঠাই মিঠাই মিঠাই সিনেমা সিরিয়ালটা এত সুন্দর এবং সেটা যখন শেষ হয়ে যায় সেটা শেষ হতে আমরা প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম এবং কেঁদেওছিলাম মিঠাইয়ের যে চরিত্রটা ছিল সেই চরিত্রটা অত্যন্ত খুব সুন্দর তিনি শিখিয়ে গিয়েছেন ওই চরিত্রের মাধ্যমে কীভাবে সংসার করতে হয় এবং সংসারে সবাইকে নিয়ে একসঙ্গে কীভাবে চলতে হয় আপনারদের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু নিজেকে নিয়েই গড়ে তুলতে হয় কীভাবে নিজেকে নিয়ে সব কিছু নিয়ে সবাইকে নিয়ে পরিবারকে নিয়ে চলতে হয় সেটা কিন্তু মিঠাই সিনেমা বা সিরিয়াল থেকেই আমি জানতে পেয়েছি এছাড়া যে দেবদাস মুভিটা সেই দেবদাসের সিনেমাটা আমি যেটা দেখেছিলাম সে সিনেমাটা অ্যাকচুয়েল আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছে যে ভালোবাসলেই যে সব কিছু পেতে হয় বা চাইতে হয় সেটা কিন্তু নয় ছাড়তেও জানতে হয় ছাড়লেই যে তাকে ছাড়া হয়ে যায় সেটা কিন্তু ঠিক না তাই আমার সবচেয়ে প্রিয় বই বা সিনেমা টিভি শো আমি দেখতে খুব পছন্দও করি আমি দেখে থাকি এবং মিঠাই সিরিয়ালটা থেকে আমি অনেক কিছু পেয়েছি অনেক কিছু শিখেওছি তাই আমি ওই সিরিয়ালগুলো খুব পছন্দ করি